হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন এখন এই সিজেনে যেসব সবজি হয় যেমন ওই গাজর বিট ক্যাপসিকাম বিনস টমেটো বাঁধাকপি ফুলকপি এইসব

হ্যাঁ সবই পাওয়া যাবে তিরিশ টাকা ওই পঁয়ত্রিশ তিরিশ টাকা হ্যাঁ সে আপনি আসুন এখানে আসুন কতটা কি নেবেন সেই অনুযায়ী কম হবে হ্যাঁ সে আসুন এখানে আরও তো জিনিস নেবেন তো সেক্ষেত্রে দেখা যাবে কমানো যাবে হ্যাঁ সেটাও পাওয়া যাবে পঁচিশ টাকা আর আর কি কি লাগবে বলুন হ্যাঁ সব রকমের না সবরকমই পাবেন এবার কতটা কি লাগবে না লাগবে সেগুলো একটু আগে থেকে জানিয়ে দিলে সেই অনুযায়ী রাখা হবে দুদিন আগে বললেই হবে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা হবে না হ্যাঁ না কোনো অসুবিধা হবে না না সেই জিনিসগুলো হয় না সবই টাটকাই আনা হয় ওই জন্যই তো বলছি যে আগে থেকে জানিয়ে দিলে সেটা হবে সেই অনুযায়ী নেওয়া নিয়ে আসা হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ সেটাই তো এই কারণেই তো অনেক জিনিস হলে তো সেই ক্ষেত্রে তো কিছুটা কম হবেই আসুন অসুবিধা নেই আর যদি কিছু লাগে জানাবেন আচ্ছা রাখুন তাহলে